আমার প্রিয় নক্ষত্রপুঞ্জ হল সপ্তর্ষিমন্ডল সে সপ্তর্ষিমন্ডল বহুদিন ধরে পড়ে আসছি সে সপ্তর্ষিমন্ডল দক্ষিণ আকাশে দেখা যায় সেগুলিতে সাতটা তারা থাকে অনেকগুলি তারা আছে বৃশ্চিক মন্ডল পুলহ অনেকগুলো নাম আছে সেইগুলো আমার নাম সমস্ত মনে নেই সেই ছোটবেলায় পড়েছি তাদের চিহ্নিত করার কৌশল বলতে সেই সাতটা জিজ্ঞাসা চিহ্নের মতন তারা রয়েছে একটা প্রশ্ন চিহ্নের মত সেই প্রশ্ন চিহ্নের মতো চারটা থাকে উপরের দিকে এবং নিচের দিকে তিনটে থাকে এইরকমভাবেই চিহ্নিত করা যায় যেমনভাবে পড়েছিলাম সেটাই কিন্তু আমার জানা আছে সেটাই চিহ্নিত করার কৌশল